আমাকে খুশি বেশি করে আমার বাচ্ছা কারণ সে সারা বাড়ি ঘুরে বেড়ায় যখন হেঁটে চলে বেড়ায় তখন ওর তখন ওকে দেখে সব থেকে বেশি খুশি হই যখন ও হাসে তখন আরও বেশি খুশি হই যখন মা বলে কাছে আসে তখন তো মানে সেটা বলার আর কোনো ইয়ে রাখে না আমি যখন বাইরে যাই আমার সবসময় বাড়ির জন্য বাচ্ছার জন্য মন ছটফট করে কতোক্ষণে তাকে বাড়ি গিয়ে দেখতে পাবো তাকে কোলে নিতে পারবো আদর করতে পারবো সেজন্য আমার মানে পুরো বাড়ি মাতিয়ে রাখে আমার বাচ্ছা আমি সব থেকে বেশি খুশি হই আমার বাচ্ছাকে দেখে